ভারতের জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ বিব দেশের বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয় যেমন উত্তর দিকে ভারতের উত্তর দিক পাহাড়ি অঞ্চল সেখানে একটু শীত বেশিই হয় আবার এটিকে গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলিতে সেখানে সারা বছরই গ্রীষ্মের প্রভাবটাই বেশি থাকে আবার উত্তর পূর্ব যখন মৌসুমি বায়ু আসে ভারতে তখন একটু শীত বেশি হয় আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা গ্রীষ্মপ্রধান দেশগুলিতে তখন প্রখর গ্রীষ্ম মানে প্রচণ্ড গরম হয় এই রকমভাবেই এই ভারতের জলবায়ুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়